হ্যালো কী খবর কেমন আছিস বলছি কা তুই কালকে কিছু কি কোনো ব্যস্ত আছিস আচ্ছা তো চল কালকে একটু কোথাওর থেকে ঘুরে আসি কালী মন্দির টন্দির থেকে হ্যাঁ ওই কালীঘাটের কথাই তো বললাম কালীঘাটে চল

হুম হ্যাঁ কালী হ্যাঁ অনেক দিন আমারও কালীঘাটে যাওয়া হয় না ইচ্ছা আছে একটু যাওয়ার তাই এখন ভাবছিলাম কার সাথে যাব কার সাথে যাব আমি যে ওই জন্য তোকে ফোন করলাম আমি বলছি দেখি তুই কেমন আছিস ব্যস্ত আছিস না যেতে পারবি কি পারবি না তার জন্য আমি ফোন ফোন করলাম হুম হুম এই এখান থেকে ধর ওই সাতটা নাগাদ সকাল সাতটায় বেরোব কাছাকাছি তো হ্যাঁ সাতটার সময় বেরোব যাব এখান থেকে যাব গিয়ে আস্তে ধীরে পুজোআচ্চা দেবো ঠাকুরের সারা দিন থাকার পরে একটু মন্দির টন্দির ঘুরব এখন তো কালীঘাট তো অনেক রকম সুন্দর করে সাজানো হয়েছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে ইয়ে করব এমনিতে বাড়িতে আসার কোনো চিন্তা টিন্তা নেই যে তা না তাড়াতাড়ি করে আসতে হবে বা কিছু করতে হবে ঠিক আছে ঠিক আছে অনেক দিন পর কথা হলো দেখা হলো এবার সামনাসামনি কালকে দেখা হবে তাহলে অনেক কথাও হবে আর মন্দিরটাও ঘোরা হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি ভালো থাকিস ভালোভাবে যে আসিস কালকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম আচ্ছা